পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান অর্থনৈতিক চালক হল কৃষি অর্থাৎ চাষ বাস এখানে সব ধান এবং আলু চাষটার ব্যাপকতাই সবথেকে বেশি পশ্চিমবাংলায় পশ্চিম মেদিনীপুরে প্রচুর আলু উৎপাদন হয় যে আলু সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয় এই জেলায় শিল্প হিসাবে দুগ্ধজাত পণ্য বা ডেয়ারি শিল্প যেটাকে বলি সেটার মোটামুটি খুব ছোটো হলেও আছে কাজু প্রক্রিয়াকরণ এবং তার বস্তাবন্দীকরণ এগুলো খুব ছোটো ছোটো আকারে শিল্প হিসেবে আছে তেল মিল হিসেবে আমরা বলতে পারি এখন কয়েকটি ছোটো খাটো তেল মিল থাকলেও তেল তৈরি হয় এমন অর্থাৎ সরিষা এবং তিল চাষের চাষ কমে যাওয়ার ফলে তেলমিলগুলোর সংখ্যা অনেকটাই কমে গেছে পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান অর্থনৈতিক চালক কিন্তু কৃষি